যেহেতু আমি শহরের বাড়িতে ফ্ল্যাটের মধ্যে থাকি তাই সেখানে পাখি দেখা যায় না কিন্তু আমি যখন পড়াশুনার ছুটিতে বা অবসের সময় গ্রামের বাড়িতে যাই তখন দেখি পাখি কিন্তু আমার কাছে কোনো নির্দিষ্ট পাখির নায়ক বা রোল বা মডেল হিসেবে যে পাখিটা মনে হয় সেটা হলো ময়ূর কারণ ময়ূরকে দেখতেও খুব সুন্দর আর ময়ূর আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূরের অনেক গুণ আছে যেমন তারা বর্ষাকালে বর্ষা হলে পেখম তুলে নাচে তাদের পালক বিভিন্ন কাজে লাগে তারা খুব সুন্দর দেখতে হয় এছাড়াও আরও অনেক কিছু ময়ূরের ভিতরে আছে আর এছাড়াও আমার আর একটা পাখির কথা মনে পড়ে যেটা আমার থাকে সেটা খুব বড়ো আকৃতির হয় যেটা আমি চিড়িয়াখানায় গিয়ে দেখেছিলাম উঠ পাখি দুটো করে ডিম পাড়ে খুব বড়ো বড়ো ডিমগুলো তাই আমার উট পাখি কেউ নায়ক বা রোল বা মডেল হিসেবে ধরি উট পাখি হলো তাদের প্রশংসা করি কারণ ভারতের জাতীয় পাখি উট পাখি বিশাল বড় বড় ডিম পাড়ে তাই তাদের সম্পর্কে প্রশংসা করাই যায়